হ্যাঁ হ্যাঁ কে হ্যাঁ বলো হ্যাঁ বলুন

হ্যাঁ বলো তারপর হ্যাঁ

আচ্ছা তো নামটা কী বলুন ওই অ্যাড্রেসটা বলুন ঠিকানাটা ও ঠিক আছে আমি দেখছি বিষয়টা নিয়ে আমি ঠিক অ্যাড্রেসটা নিয়ে ঠিকঠাক করে আপনাকে যখন আমি কল করব তখনই আমাকে আমার সঙ্গে একটু দেখা করবেন এরকম কেস তো অনেকে আছে এরকম কেস তো অনেকে আছে অনেকে ওরকম খুব তাড়া লাগায় কিন্তু ঠিক আছে আমি সেটা চেষ্টা কো করব সেটা দেখব আমি যখন কমপ্লিট করে আপনাকে ফোন করব তখন আমাকে একটু দেখা করবেন আচ্ছা ঠিক আছে আমি দেখছি বিষয়টা নিয়ে এক আলোচনা করছি করে আমি আলোচনা করছি করে দেখছি বিষয়টা কদ্দুর কত দূর কী হচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে